পাখি দেখার সময় আমার দেখা সবচেয়ে অস্বাভাবিক বা বিরল পাখি হল দুটি একটি হল মাছরাঙা এবং অপরটি হল ঘুঘু মাছরাঙার প্রসঙ্গে আসা যাক মাছরাঙা হল নীল রঙের একটি পাখি যা মাছ আহরণ করে যা দিয়ে সে তার জীবিকা নির্বাহ করে যা দেখে আমি সত্যি উদ্ভূত হই যা মাছরাঙা একটি মাছ কী ভাবে ধরে নিয়ে যায় যা জেলেরা মাছ ধরতে প্রায় অসম্ভব রকম খাটুনি করতে হয় সেখানে একটি মাছরাঙা কত সহজেই মাছটি ধরে নেয় এবং ঘুঘুর কথায় আসা যাক ঘুঘু পাখি হল যা সকলেই কম বেশি দেখেছে যা এখন বিরল প্রজাতি হয়ে গিয়েছে কিন্তু ঘুঘু আমরা সকলেই কম বেশি দেখেছি কিন্তু ঘুঘুর যে বাসা সেটা আমরা কেউ কখনও দেখিনি যা আমার কাছে অস্বাভাবিক মনে হয়েছে বাংলায় এক প্রকার প্রবাদ আছে যে ঘুঘু দেখেছ ঘুঘুর ফাঁদ দেখোনি ঠিক সেই রকমই আমরা সকলেই কিন্তু ঘুঘু পাখি দেখেছি কিন্তু ঘুঘু পাখির বাসা আমরা কেউ কখনও পরিলক্ষিত করিনি যা আমার কাছে অস্বাভাবিক লেগেছে